আইনজীবী পুলিশ পঞ্চায়েত বা তহশিল অফিসার লোকেদের মতো আইনজীবী কর্মকর্তাদের কারণে আমরা বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হই আমরা সেরকমভাবে কোনও সুযোগ সুবিধা পাই না কিন্তু বিভিন্ন পদে থাকা নেতারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আমারই একবার অসুবিধার সম্মুখীন হয়েছিলাম আমি একবার পঞ্চায়তে গিয়ে পড়ে রেসিডেন্ট বা শংসাপত্রের জন্য চেয়েছিলাম কিন্তু আমাকে সেখান থেকে দেওয়া হয়নি সেখানে থাকা অধিকারিকদের কাছ থেকে আমি ফিরে এসেছিলাম এবং নিজেকে অসহায় এবং সাহায্যহীন মনে হয়েছিলো আমার টাইম লেগে গেছিলো একটা শংসাপত্র পেতে পেতে দুদিন কিন্তু আমার প্রয়োজন ছিল সেদিনেই সেখান থেকে আমি সাহায্যহীনভাবে ঘুরে এসেছিলাম আর পুলিশি ব্যবস্থা বা আইনি ব্যবস্থা সেখানকার সেখানে আমরা সাহায্যের আশা করি কিন্তু বর্তমানে আমরা পুলিশি ব্যবস্থার কাছ থেকে দুর্নীতির শিকার হচ্ছি আমি একবার বাইক নিয়ে যাচ্ছিলাম আমাকে রাস্তায় দাঁড় করানো হয়েছিলো এবং আমার সমস্ত রকম কাগজপত্র এবং হেলমেট ছিল তা সত্ত্বেও আমার কাছ থেকে ফাইন এবং হ্যারাসমেন্ট করা হয়েছিলো আমাকে